বর্তমান সময়ে কৃষক হত্যা বেড়েই চলেছে দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকদের আত্মহত্যা বেড়েই চলার কারণ হলো রাসায়নিক সারের দাম বৃদ্ধি কারণ সরকার প্রচণ্ড ট্যাক্স বসিয়ে দিচ্ছে রাসায়নিক সারের ওপর তো সেই হিসেবে রাসায়নিক সার এক হাজার টাকা থেকে বর্তমানে সতেরোশো আঠারোশোর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে তো একটা কৃষক বর্তমান সময় রাসায়নিক সার কিনে নিজের জমিতে প্রয়োগ করে নিজের ফসল ফলিয়ে পরে যখন সেই ফসলটি কোনোভাবে কোনো বিজনেসম্যানের কাছে বিক্রি করতে যায় তো তখন কী হয় তারা সেটির সঠিক দাম পায় না তো সেই হিসেবে তাদের বহু ঘাটতি হতে থাকে তাদের অনেক ধার বাকি পড়ে যায় তো এই জন্য অনেক কৃষক নিজেদেরকে রক্ষা না করতে পেরে আত্মহত্যা করে ফেলে তো এটা আমরা এড়াতে পারি কীভাবে তো এটা আমরা যদি সরকারের কাছে কোনোভাবে বলি যে আমাদের রাসায়নিক সারের উপর যে জি এস টি যে ট্যাক্সগুলো রেখেছেন সেগুলো কিছু কিছু পরিমাণে সরিয়ে নেয় তো তাহলে আমাদের কৃষকরা নিজেদের দৈনন্দিন জীবন নিজেদের মতন করে বাঁচতে পারবে তো এইভাবেই যদি আমরা সরকারের কাছে ঠিকঠাক বার্তা পৌঁছাতে পারি আর সরকার আমাদের কথা শোনে তাহলে কৃষক হত্যা অনেকটা হারে কমে যাবে